এবং এই খেলাগুলোর মাধ্যমে সকল মানুষ তাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে এই খেলাগুলোকে সম্পন্ন করতে সাহায্য করে এছাড়া যদি কোনো নতুন বই বা

এছাড়া খেলাধুলোর মাধ্যমে জেলার সম্প্রদায়কে অনুভূতিতে অ্যা আবেদন রাখি যে অবদান রাখে যেগুলো সেইগুলো হলো এই খেলাধুলোর মাধ্যমে এই জেলার সকল মানুষ তারা উঁচু জাতি হোক বা নিচু জাতি হোক তারা ধনীই হোক বা গরিব হোক সকলে একত্রিত হয়ে এবং খেলাটিকে সকলে সকলের মতো তাদের সামর্থ্য অনুযায়ী খেলাটি সম্পন্ন করতে অর্থেরও সাহায্য করে এছাড়া খেলাটিকে সকল মানুষ ভিড় করে জমা হয়ে দর্শক হিসেবে দেখে খেলোয়াড় গুলোকেও উৎসাহিত করতে থাকে এইভাবেই খেলাধুলো এবং সিনেমা এই হুগলি জেলার মানুষদেরকে একত্রিত করেছে এবং তাদের অনুভূতিকে প্রভাবিত করেছে